হ্যাঁ আমি শিশুদের বাংলা ভাষা শেখানোটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি কেননা আমার মনে হয় বাংলা আমার মাতৃভাষা আমি ছোটো থেকেই বাংলা ভাষায় কথা বলি বা আমার বাড়ির সদস্যরাও বাংলা ভাষায় আদান প্রদান করেন নিজ বিভিন্ন কাজের সূত্রে আমাদের বাইরে থাকতে হলেও সেখানকার ভাষা বা সেখানকার মানুষের সাথে আমি যোগাযোগ রাখার জন্য অন্য ভাষা ব্যবহার করি ঠিকই কিন্তু আমার মনে হয় আমি আমার বাচ্চাকে সব সময় আমার বাংলা ভাষাটাই শেখাবো ওখানকার ভাষাও শিখবে সবারই সাথে নিয়ম মতো কিন্তু ঠিক সেই নিয়ম মতো অনুযায়ী আমি বাংলা ভাষাটাও তাকে শেখাবো কেননা তার মাতৃভাষা বাংলা হওয়ায় এই ভাষাটা আমার পরিবারের সদস্যদের কাছেও ওকে আলাদা মাত্রা দেবে বা ওর প্রতি ওর বাংলা ভাষার প্রতিও একটা আলাদা টান রয়েছে আমার সেই কারণেই মনে হয় আমি যদি ওকে ছোটো থেকেই অন্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাটা নিয়ম মেনে শেখাই তাহলে ও সহজেই রপ্ত করতে পারবে সেই কারণে আমি ওর বাবা দুজনেই ওর সাথে বাংলা ভাষাতেই কথা বলি বাইরের ভাষাটা ওকে বাইরে থাকার জন্য শিখতে হয়েছে বা ওইটা সহজেই ও শিখে নিয়েছে কিন্তু বাংলা ভাষাটা কথা বলার সাথে সাথে ও ভালো করেই বলতে পারে